আমি একটি গান গেয়েছিলাম একটি প্রোগ্রামে সে ক্ষেত্রে বিশেষ ভাবে অভিজ্ঞতা আমার অর্জন হয়েছিল সে ক্ষেত্রে এত জনসংখ্যা এবং সকলে আমাকে অনুপ্রেরণা জাগাচ্ছে এ ক্ষেত্রে বিশেষ অভিজ্ঞতা আমি দেখেছি এই এই অভিজ্ঞতার বিভিন্ন দিকগুলো আমি বিশেষভাবে তুলে ধরছি সে দিকগুলো হচ্ছে প্রথমত প্রথমবারে স্টেজে কোনো প্রোগ্রাম করতে যাওয়ার ক্ষেত্রে বিশেষভাবে নার্ভাস হয়ে যাওয়ার ব্যাপারটা কাজ করেছিল সে ক্ষেত্রে অনেক অনুপ্রেরণা আমাকে জুগিয়েছিল এই অনুপ্রেরণাগুলো আমাকে বিভিন্ন গান গাওয়াতে এবং বিভিন্ন সেখানে সকলের সামনে নিজেকে প্রশ্ন করার ক্ষেত্রে বিশেষ ভাবে সহায়তা করে